আমার বাগান আমি নিজে হাতেই তৈরি করেছি ওই গাছগুলো রোপণ করিয়েছি গাছগুলো খুব যত্ন করি সব সময় খেয়াল করি যাতে গাছগুলো না শুকিয়ে যায় গাছগুলোয় জল দিই গাছের গোড়া কোপই সময়ে সার দিই বিষ দিই তারপরে ওই গাছগুলো যখন একটু একটু করে বারে তখন আমার খুব ভালো লাগে ওই গাছগুলো কারণ বাড়তে বাড়তে একটা সময় আসে যে গাছে ফল ধরার জন্য গাছ প্রস্তুত হয়ে যায় তখন আমাদেরকে একটা একটা ফল দেয় যেমন ধরুন সবজি থেকে সবজি দেয় সেগুলো আমরা রান্না করে খাই এবং ফল থেকে যেমন একটা নারকেল গাছ সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে কয়েক বছর ধরে বাড়ে তারপর আমাদেরকে সুস্বাদু ডাব দেয় নারকেল দেয় এগুলো খুব ভালো লাগে যখন ওই বাগানে বসে থাকি তখন তো দেখতে দেখতে যে নিজের হাতের তৈরি গাছ সে গাছগুলো আস্তে আস্তে যে বেড়েছে এটা দেখেই খুব মনটা আনন্দিত হয়ে যায় মনে হয় বাহ আমার বাগানটা খুব সুন্দর